আমার খুব পছন্দের জায়গা যদি থাকে সেটা হচ্ছে আমি পাহাড় ভালোবাসি কিন্তু তার সাথে সাথে সমুদ্রকেও আমার ঠিক ততটাই ভালো লাগে সূর্যোদয়ের সময় যদি পাহাড়ি এলাকায় থাকে কাঞ্চনজঙ্ঘা যখন আমি গিয়েছিলাম তখন সূর্যোদয়ের যে ব্যাপারটা বা দার্জিলিং যখন গিয়েছিলাম তখন যে পাহাড়ের গা ভেসে সূর্যের ওঠার যে ব্যবস্থা সূর্য উদয় হওয়ার যে সুন্দর মনোরম দৃশ্য সেটা আমি আজও ভুলতে পারি না আর একবার দীঘা গিয়েছিলাম দীঘাতেও দেখেছিলাম সূর্য উদয়ের যে ব্যাপারটা মানে মনে হচ্ছে যে সূর্য কোনো একটা প্রান্ত থেকে ঠিক জলের ওপর নিচ থেকে উপরে উঠে আসছে আস্তে ধীরে ধীরে খুব ভালো লেগেছিল এবং আমার কাছে ওটা চিরস্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ এছাড়াও আমাদের গ্রাম অঞ্চলে বর্ষাকালের দিকে যখন সূর্য অস্ত যায় অ্যাঁ তখন বোঝা যায় যে একেই তো বর্ষার যে গুঁড়ো গুঁড়ো জলীয় বাষ্প বাতাসে থাকে সেই সময় সূর্য যখন অস্ত যায় তখন রামধনু দেখতে পাই আমরা সেটা আমাদের ছোটোবেলায় যতোটা আনন্দ দিত বড়বেলাতেও ততটাই ঠিক আনন্দ দেয়